আমাদের আশেপাশে অনেক কারখানা এবং ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে মানুষরা আয়ের অপশন পায় মানুষজনও কর্মসংস্থানের সুযোগ পায় এবং এই ফ্যাক্টরি এবং কারখানাতে কাজ করে তারা একটা মান্থলি একটা টাকা পেয়ে থাকেন সে টাকা থেকে তারা যে সমাজে নিজের পরিবারের অনেক কাজে লাগাতে পারেন এবং তারা কর্মসংস্থানে বেশি জায়গায় যেতে হয় না তারা এভাবেই নিজের পরিবারকে সঞ্চালিত করতে পারে এবং আমাদের এলাকাটুকুতে লোকেরা কর্মযোগ পায় এভাবে কর্মসংস্থানের সুযোগ পায়